হ্যাঁ পোলট্রি ব্যবসা ছাড়াও আমার আরেকটি ব্যবসা আছে কাপড়ের ব্যবসা যেটা আমি বাড়িতেই রেখে দিয়েছি কিছু জামাাকাপড় এনে রেখে দিয়েছি সেগুলো বাজার থেকে সেগুলো আমার পাড়ার পাড়ার কিছু মানুষজন যান আমার বাড়িতেই যান সেগুলো সেখান থেকেই পছন্দ করে নেন এবং এই ব্যবসার সাথে সাথে আমার স্ত্রীও আমাকে অনেক সাহায্য করেন এবং হ্যাঁ পোলট্রি যথেষ্ট নাকি লোকেদের অন্য কাজও করতে হবে যেমন য ব্যবসা হিসাবে সেটা যদি বাজারের দোকান থাকুক না কেন বাজারের দোকান থাকলে বেচা ভালো বিক্রি হলে সেখানে সেখানেই ব্যবসা তাহলে আর অন্য ব্যবসা করার দরকার নেই কিন্তু যদি ছোটো দোকান হয় তাহলে বাড়িতে একটা ব্যবসা করা বা এমনি যে কোনো আপনার মন পছন্দ ব্যবসাও করতে পারেন পোলট্রি ব্যবসা করতে পারেন এই ব্যবসায় বেশি বেশি আমি আরও বলতে চাইছি যে এই ব্যবসার জন্য আরও বেশি করে পোলট্রি বাড়ানো দরকার এবং আমার সাথার সা সাথে একটা কর্মচারীও রাখব যেটার জন্য আমাকে সেও একটু সাহায্য করতে পারবে আমি একা অনেক সময় পারি না কোথাও যেতে হয় সেই জন্য আমি চাই যে আমার একটা কর্মচারীও রাখতে এবং পোলট্রি যথেষ্ট যথেষ্ট নাকি লোকেদের হ্যাঁ পোলট্রি যদি ভালোভাবে ব্যবসা করতে পারেন পোলট্রির ব্যবসায় আপনার সংসার চলে যাবে কিন্তু যদি মনে করেন যে না পোলট্রির সাথে সাথে আমি অন্য ব্যবসাও রাখবো তাহলে অন্য ব্যবসাও করতে পারেন সেটা আপনার নিজস্ব ব্যাপার পুরোপুরি